আমি বন্ধুদের সাথে ভ্রমণে যেতে চাই কারণ বন্ধুদের সাথে ভ্রমণে যাওয়া মানে বাধাহীনভাবে যাওয়া কোনও কিছুতেই বাধা নেই সব কিছুতেই সীমাহীন আবার এই সকলে গিয়ে স্বাধীনভাবে যা আমরা ঘুরব দেখব সেটা স্বাধীনভাবে আমরা উপভোগ করতে পারব